একটি বই পড়ে শেষ করতে আমার প্রায় চার থেকে পাঁচ দিন সময় লাগে কারণ আমি তো গৃহবধূ তাই বাড়ির অনেক কাজ থাকে তাই যখন ফাঁকা সময় পাই তখনই আমি পড়ি আমি প্রায় দু থেকে তিন ঘন্টা সরাসরি পড়তে পারি না আমার কোনও পড়ার জন্য মাসিক বা সাপ্তাহিক লক্ষ্য নেই আমার যখন মনে হয় তখন আমি পড়ি আমার হাসির ছোটো গল্প ঠাকুমার ঝুলির গল্প ই ঈশেটের গল্প রবীন্দ্রনাথের গল্প ও নাটকগুলি পড়তে খুব ভালো লাগে